কিছু স্থানীয় শিল্প বা কারুকার্য কী যা বাঁকুড়া জেলার জন্য অনন্য পশ্চিম মেদিনীপুরের শিল্প আলাদা বাঁকুড়ার শিল্প আলাদা কীভাবে এই ফরমো এই ফর্ম ও কার্যকলাপগুলি প্রজন্ম থেকে প্রজন্মতে স্থানিত হয় কীভাবে তারা জেলার সাংস্কৃতিক ইতিহাসকে প্রতিফলিত করে শিল্পের রূপ ও কারুকার্য সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্ব নিয়ে তাদের মিথ্যা প্রতিশ্রুতি কর্দমাক্ত রাস্তা প্রত্যন্ত অঞ্চলে ব্রিজ স্কুলের মতো মৌলিক বাঁকুড়ায় জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো মুকুটমণিপুরের ব্রাঞ্চ ডিভিসি দেখার মতো ডিভিসির জলের ব্রাঞ্চ বা ওইটা দেখার মতন আর ওই এখানে শিল্পর মধ্যে অন্যান্য এখানে বাঁকুড়ার শিল্প হচ্ছে সবসময় হাতে তৈরি অনেক জিনিস তৈরি করতে পারে ওখানে অনেক এনজিও আছে এনজিওর মধ্যে মহিলারা অনেক কিছু জিনিস শিখতে পারে বা করতে পারে সে শেখার মধ্যে প্রত্যেকটি জেলায় বাঁকুড়া জেলায় সবসময় প্রত্যেকটি মানুষের বাড়ির মধ্যে আছে ছোটো বড় প্রৎ দু মাদুরের খাট সে দড়ির খাট তারা নিজেরাই মহিলারা শিল্প আর পুরুষরা তারা হাতে তৈরি করে খাট তৈরি করে যে খাট তাদের প্রতিদিনে চলার পথে দরকার হয় ও জন্ম জন প্রজন্ম এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ে তাছাড়া সে শিল্প অনুভব করতে পারে সেখানকার মানুষ একরকম নৈতিক দিক থেকে নেতাদের মিথ্যা প্রতিশ্রুতি বা কর্দমাক্ত রাস্তা নয় সেখানে ব্রিজ মুকুটমণিপুরও ব্রিজ খুবই স্কুলের মতো মৌলিক সম্পাদনের অভাব দেখা যায় বাঁকুড়া জেলায় অন্যান্য জন বাঁকুড়া জেলার জন্য অনন্য কীভাবে ফর্ম বা কারু সেখানে অনেক মানুষ হাতের কাজ করে বিষ্ণুপুরের টেরাকোটার যেমন কাজ বিখ্যাত বাঁকুড়ারও সেরকম মাটির জিনিসও কিছু বিখ্যাত আছে বাঁকুড়ায় বাঁকুড়ায় আরও অনেক কিছু বিখ্যাত জিনিস আছে সেখানে সবসময় মহিলারা বেশিরভাগ মহিলারা অনেক কিছু কাজে এগিয়ে গিয়েছে এনজিওর মাধ্যমে ওই এনজিওর মাধ্যমে কাজে এগিয়েছে প্রভাবিত করেছে এবং তারা ইতিহাসকে প্রতিফলিত করেছে শিল্পে রূপ দিয়েছে কারু শিল্প সাংস্কৃতিক শিল্প নানারকম গুরুত্বপূর্ণ শিল্পের মতন করে উঠেছে